প্রিয় বই গৃহদাহ আর এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়েক বছরের মধ্যে মানে উপন্যাস লিখে নিজের স্বকীয়তা ও প্রতিভার প্রমাণ দিতে শুরু করলেন আর প্রতিভার স্বাক্ষর রাখলেন যে বাংলা সাহিত্যাঙ্গনে মানে তুমুল এই যে এই সব উপন্যাস লিখে তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি বাঙালির আবেগ আবহ মমতা আর জটিল সব আখ্যানের রূপায়ণে সৃষ্টি করতে থাকলেন কালজয়ী সব সাহিত্যকর্ম মানে এর মাধ্যমে বাঙালির যে আবেগটা আছে যে আবহ সেটা মমতা সমস্ত কিছু জটিল সমস্ত কিছু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকেই মানে বাঙালি যে সমাজটা সেটা অনুভব করা গিয়েছে বোঝা গিয়েছে তাঁর কলমে মানে তাঁর কলমে উঠে এসেছে সে সময়ে বাঙালি অবস্থা তাদের দিশেহারা জীবন তাদের যে নিম্নবিত্ত তাদের যে অবস্থা অসহায়তা তখনকার সমাজে যে নানা রকম ঘাত প্রতিঘাত এগুলো তাঁর লেখার মাধ্যমে সেগুলো সব প্রকাশ পেয়েছে আর এই যে চিন্তাধারা ধ্যানধারণা সেটা সেই সময়ের থেকে শুরু করে এই সময় পর্যন্ত এগুলো প্রতিপন্ন হয়েছে এবং হয়ে আসবে হচ্ছেও অপর দিকে ভালোবাসা আর মানুষের প্রতি মানুষের যে মমতা নি নিয়ে উপাখ্যানও তিনি লিখেছে মানে আবেগী কথামালায় পাঠককে মন্ত্রমুগ্ধ করে শিল্প নির্মাণে সিদ্ধহস্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি এ উপন্যাস আবহমান বাংলার প্রণয় সংকটে ভুগতে থাকা তিন জন নরনারীর ত্রিভুজ প্রেমের আখ্যান এটা গৃহদাহ মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক বাঙালির আত্মিক বৈশিষ্ট্য পারিপার্শ্বিক অবস্থা ব্যক্তি মানুষের পারস্পরিক সম্পর্ক তাদের প্রেম পরিণয় বিশ্বাসকে তুলে ধরতে চেয়েছেন তাতে সমাজ সংস্কৃতি এবং ধর্মীয় ন্যায়নীতি যে কীভাবে সম্পূর্ণরূপে এ সমাজের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে তা এই উপন্যাসকে মানে এই উপন্যাসে মূল উপজীব্য এই লেখার মাধ্যমে আর এ উপন্যাসের প্রধান চরিত্র মূলত অচলা তাকে কেন্দ্র করেই ঘূর্ণায়মান মানে দুটো ওই অচলাকে কেন্দ্র করে দুটো চরিত্র যেমন মহিম এবং সুরেশ করা হয়েছে পুরো কাহিনিটা হয়েছে অচলার মনোজাগতিক সিদ্ধান্তহীনতাকে কেন্দ্র করে অচলার চিত্ত জাগতিক দোলাচলবৃত্তি ও সিদ্ধান্তহীনতা নষ্ট করেছে তার মনোভাবা পন্ন দগ্ধ করেছে তার অন্তরা অন্তরালয় আসলে অচলা আসলে কাকে চায় মহিম না কি সুরেশ এই অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্রিক অচলার চারিত্রিক সিদ্ধান্তহীনতার সমাপ্তি পাঠক কখনোই খুঁজে পাবেন না বাস্তবেও কিন্তু এটা হয় কী চায় বোঝা মুশকিল মাঝখানে পাবেন অচলার চরিত্রের প্রতি দগ্ধ বিদগ্ধ ও হতাশার ভারসাম্যহীনতা ভালোবেসে মহিমকে বিয়ে করে অচলা সুখী হতে চেয়েছিল কিন্তু পারেনি শহুরে আধুনিকা অচলা গ্রামীণ পরিবেশে তার ভালোবাসার মহিমকে খুঁজে পায়নি এই সুযোগে তার সাক্ষাৎ হয়েছে মহিমেরই ধনাঢ্য বন্ধু সুরেশের সঙ্গে সেখান থেকে মহিম অচলার প্রেম ত্রিভুজে দিকে মোড়টা নেয় অষ্টাদশ পরিচ্ছদে সুরেশের কাছে অচলার সংলাপে ধরা পড়ে মানে সিদ্ধান্তহীনতাজাত তার এই চিত্ততা সুরেশবাবু আমাকে তোমরা নিয়ে যাও যাকে ভালোবাসি না তার ঘর করবার জন্যে আমাকে তোমরা ফেলে রেখে দিও না মানে সমগ্র উপন্যাস ধরে শরৎচন্দ্র পাঠককে চরম উৎকণ্ঠা সিদ্ধান্তহীনতা এবং ভারসাম্যহীন অবস্থানে রেখেছে স্বামী মহিমের প্রতি যে অচলার সম্মান বিদ্যমান রয়েছে তার প্রমাণ উপন্যাসে বিভিন্ন অংশ থেকে জানা যায় কিন্তু একই সাথে প্রাণচঞ্চল সুরেশের জন্য তার হৃদয়ের প্রধান অংশ থেকেছে সদা তৃষিত দোলাচলে থাকা অচলার ব্যক্তিক সংকট সুরেশ মহিমের দৈবাৎ আকর্ষণে নিজেকে উদ্ধারের চেষ্টা করে অসুস্থ স্বামীকে নিয়ে হাওয়া বদলে যাওয়ার সময় অচলা আহ্বান জানায় সুরেশকে তা কি কেবল ভদ্রতাসুলভ